এখানে জেলে যে কিছু জাতিগোষ্ঠী কী কী আপনি কীভাবে সম্প্রদায়ের সাথে ক এখানে আমরা জেলেতে নানারকম জাতি গোষ্ঠী আছে সেটা হচ্ছে যেমন ধীবর মেটিা জেলে দাস এরকম অনেক জাতিগোষ্ঠী আছে যারা ময়ে ধরে তাদের এরকম সব সম্প্রদায়ের একসাথে বসবাস করি সব একসাথেই হয় কাজ্যোগ করে সব একসাথেই থাকে এসব ব্যক্তিরা সমাজে সমাজে নানারকম অনুষ্ঠানে ওরাও যোগ দেয় আমাদেরও নানা রকম অনুষ্ঠানে যোগ দিই যেমন জেলেদের দিক থেকে বাঁদের পুকুর প্রতিষ্ঠা একটা কাজ আছে সেখানে একটা উৎসবের মতো হয় গঙ্গা পুজো করা হয় জলে জল ষষ্ঠী করা হয় যদ নানাারকমই উৎসবই পাওয়া যায় হুম ধুমধম করে সব ওই সম্প্রদায়ের লোক পূজা অর্চনা করে থাকে